আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা তিনটি জাতি বাস করে থাকি হিন্দু মুসলমান এবং খ্রিস্টান হিন্দুদের মধ্যে আবার আছে একটি জাতি সেইটি হলো আদিবাসী জাতি যারা সাঁওতালি ভাষায় কথা বলে থাকে সাঁওতালি ভাঁষায় নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান তাঁরা পালন করে থাকে সেই অনুষ্ঠান শুনতেও খুব ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে তাঁরা হিন্দু জাতির মধ্যেই পড়ে কিন্তু তাঁদের ভাষার ধরন হলো অন্য রকমের এছাড়াও থাকে মুসলমানরা মুসলমান এবং হিন্দু জাতিরা কিছু কিছু মানুষ হিন্দি ভাষাতেও কথা বলে থাকে আর থাকে খ্রিস্টান খ্রিস্টানরা বেশিরভাগটাই ইংরেজি ভাষায় কথা বলে থাকেন খ্রিস্টানরা তাঁদের খ্রিস্টমাস ডে নানান রকম গুড ফ্রাইডে নানান রকম অনুষ্ঠান তাঁরা করে থাকে আমরা বাঙালিরা হিন্দুরা আমাদের দুর্গা উৎসব মকর সংক্রান্তি তারপর আরো নানান রকমের অনুষ্ঠান করে থাকি মুসলমানরা ঈদ তারপর তাঁদের রমজান ঈদ আরো ঈদুজ্জোহা নানান রকমের উৎসবে তাঁরা মেতে উঠে কিন্তু আমরা সকলে একে অপরের বন্ধু হয়ে একই জেলায় পাশাপাশি জায়গায় আমরা বাস করে থাকি আমরা সবাঁই সকলে মিলে এক কাছে বাস করায় আমরা নিজেদেরকে খুব ধন্য বলে মনে করি